পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে শিক্ষা স্বাস্থ্যর ওপরে তো খুব ভালো এন জি ও মাধ্যমে নানারকমভাবে কাজ করছে যেমন হচ্ছে দুয়ারে সরকার করছে দুয়ারে সরকারে যা যাবতীয় এই স্বাস্থ্যসাথী এইগুলো যে আকে আছে জনমূলক কাজ সেগুলো করছে তার সঙ্গে সঙ্গে এই সেবাশ্রয় হলো মোটামুটি শিক্ষার উপরে এ সরকার খুব মন দিয়ে কাজ করছে যেমন শিক্ষার যেগুলো মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় যেমন শিক্ষা আর নানা রকম সুবিধা যেমন সে এটাকে কন্যাশ্রী তার পরে এই এই সব যেগুলো শিক্ষার যেগুলো মানে কা কাজ হয় মানে কাজে লাগে সেইগুলো সার সরকার নিয়মিত সাহায্য করছে বা সরকার নিয়মিত লক্ষ্য রাখছে যাতে শিক্ষার অগ্রগতি হয় ভালো শিক্ষা লাভ করে আর স্বাস্থ্য স্বাস্থ্যও ভালো কাজ হচ্ছে স্বাস্থ্যসাথী তো সাধারণ মানুষ বিশেষ করে গরিব মানুষ স্বাস্থ্যসাথী দারুণ উপকার পাচ্ছে কারণ স্বাস্থ্য একটা সাধারণ খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যসাথী থাকলে হঠাৎ কোনো বড় একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে এমন যে যেটা সে কোনো চিকিৎসা কোর করতে গেলে তার সাধ্যের মধ্যে কুলোচ্ছে না সেখানটায় স্বাস্থ্যসাথী থাকলে সহজেই সে স্বাস্থ্য মো পরিষেবা পাচ্ছে তাছাড়া সরকারি যে হসপিটালগুলো আছে এখন তো সব রকম চিকিৎসার সুবিধা আছে বিশেষ করে ওষুধ হ্যান ত্যান এইগুলো খুবই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব ভালো চিকিৎসা হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষার ওপরে সরকার পশ্চিমবঙ্গ সরকার ভা খুব ভালো কাজ করছে